ছয় বেদাঙ্গের মধ্যে জ্যোতিষ অন্যতম বৈদিক যাগযজ্ঞের যথাযথ কাল নির্ধারণের জন্য জ্যোতিষের প্রয়োজন হয় যাগযজ্ঞের জন্য অমাবস্যা পূর্ণিমা গ্রহ নক্ষত্রের অবস্থান প্রভৃতির প্রয়োজনে জ্যোতিষ শাস্ত্রের উদ্ভব হয় সুতরাং বলা যায় ঋক্ বৈদিককাল থেকেই ভারতবর্ষে জ্যোতিষচর্চার সূত্রপাত সমগ্র জ্যোতিষ শাস্ত্রকে মোট তিন ভাগে ভাগ করা যায় জ্যোতির্বিজ্ঞান গণিত এবং ফলিত জ্যোতিষ এক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান কক্ষপথ প্রভৃতি সম্পর্কিত আলোচনা জ্যোতির্বিজ্ঞানের মূল বিষয় গণিত শাস্ত্রে আলোচিত হয়েছে সংখ্যাতত্ত্ব এবং বিভিন্ন পরিমাপ পদ্ধতির সূত্রাবলী অন্যদিকে ফলিত জ্যোতিষ হল গ্রহ নক্ষত্রের সঙ্গে জাতকের সম্পর্ক এবং তার শুভাশুভ প্রভাব সম্পর্কে আলোচনা তিন প্রকারের জ্যোতিষের মধ্যে গণিত ও জ্যোতির্বিজ্ঞান সর্বাধিক গ্রহণযোগ্য প্রাচীন ভারতে জ্যোতির্বিদ্যা নিয়ে যাঁরা চর্চা করেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন আর্যভট্ট বরাহ মিহির ব্রহ্মগুপ্ত প্রমুখ আর্যভট্ট রচিত আর্যতত্ত্ব এবং আর্যমহাসিদ্ধান্ত জ্যোতির্বিদ্যার বিষয়ক গ্রন্থ